আমি সাবান গুঁড়ো দিয়ে জামা কাচি কাচার সময় কলটা বন্ধ রাখলাম রাখার পর এবারে যখন আমি ওই কাপড় জামাটাকে ভালো করে ধুই সেই জলটা ধোয়ার সময় সেই জলটা নিজে আমাদের বাগানে গাছের গোড়ায় দিই অপচয় না হওয়ার জন্য তারপর এই যখন গ্রীষ্মকাল হয় তখন আমরা ফাঁকা তারেতে কাপড় জামা শুকনো করি বর্ষাকাল হলে বা শীতকাল হলে আমরা বাড়ির গ্রিলের বারান্দায় বা দুয়ারে সে ঘরের টরের দিকে বা পাখা চালিয়ে জামা প্যান্ট শুকনা করি